বেশ কিছু গবেষণায় বলা হয়েছে যে খেলাধুলা খেলে শিশুর আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ গড়ে ওঠে পিঠে প্যাট সতীর্থের হাই ফাইভ বা ম্যাচের পর হ্যান্ডশেক সত্যিই একটি শিশুর আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে কোচ পিতা মাতা এবং অন্যান্য খেলোয়াড়দের কাছ থেকে প্রশংসা এবং উৎসাহের শব্দগুলি আত্মসম্মান বাড়ায় মনে রাখে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি শিশু শিশুর আত্মসম্মানকে জয় বা পরাজয় দ্বারা আলাদা করা উচিত নয় গঠনমূলক সমালোচনা শিশুরা তাদের দুর্বলতাগুলোকে গ্রহণ করে এবং সেগুলো নিয়ে কাজ করে এটাও সাহায্য করে যখন আপনি জিজ্ঞেস করেন আপনি কি খেলা উপভোগ করছেন বরং আপনি কি জিতেছেন আমরা জানি খেলাধুলায় আবেগ কিভাবে বেশি হয় খেলা দেখছেন বা খেলছেন নেতিবাচক আবেগ চ্যানেল করা শিশুদের জন্য কঠিন হতে পারে এবং একজন ভালো কোচ তাদের বুসতে সাহায্য করবে যে কিভাবে নেতিবাচক মানসিক মানসিক চাপ তাদের কর্ম ক্ষমতাকে ক্ষতিগ্রস্থ করতে পারে এই ধরনে প্রজ্ঞা জীবনের শুরুতে গেঁথে নেওয়া তাদের পরবর্তী জীবনে অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে প্রতিটি খেলার জন্য কিছু মানসিক শারীরিক এবং কৌশলগত শৃঙ্খলা প্রয়োজন নিয়ম মেনে চলা ও শিক্ষকের অনুগত করা সংযম অনুশীলন করা ইত্যাদি সব ধরনের শৃঙ্খলা শিশুরা খেলাধুলার মাধ্যমে শেখে শৃঙ্খলা মানুষকে তাদের পূণ্য সমভাবনায় পৌঁছাতে এবং তাদের লক্ষ্যগুলি উপলব্ধি করতে সক্ষম করে সমস্ত সফল ব্যক্তিদের মধ্যে প্রচলিত একটি বৈশিষ্ট্য খেলাধুলা করা বাচ্চারা কেবল তাদের বয়সী বাচ্চাদের সাথেই নয় দলের বয়স্ক এবং কম বয়সী খেলোয়াড় কোচ ক্রিড়া কর্তৃপক্ষ ইত্যাদির সাথেও যোগাযোগ করতে শেখে তারা নিজেদের মধ্যে একটি অনুভূতি বিকাশ করে এবং নতুন বন্ধু তৈরি করার সুযোগ পায় এই যোগাযোগ এবং সামাজিক দক্ষতা তাদের ভবিষ্যতে সম্পর্ক এবং কর্মজীবনে সাহায্য করে যে কোনো খেলা বা ক্রিয়াকলাপে পারফর্মেন্স উন্নত করতে অনুশীলন একটি বড় ভূমিকা পালন করে অভ্যাস আপনাকে নিঁখুত করে তোলে কিন্তু অনুমান করুন কী অনুশীলন এবং পরিপূর্ণতা প্রয়োজন